বাংলা ভাষার কিছু অনন্য বৈশিষ্ট্য যেমন ব্যাকরণ এবং তার উচ্চারণগত কিছু বৈশিষ্ট্য আমরা লক্ষ্য করে থাকি যেমন বাংলা স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ যে আছে ব্যঞ্জনবর্ণের ব দুটো আছে স তিনটে আছে তালব্য শ পেট কাটা মূর্ধন্য ষ দন্ত্য স ব দুটো আছে এগুলোর উচ্চারণ আলাদা এবং এর ব্যবহারও বিভিন্ন জায়গায় বিভিন্ন এবং ব্যাকরণগত বাংলা যথেষ্ট কঠিন এই জন্য বাংলা ভাষার বৈশিষ্ট্য সত্যিই আলাদা